আমি থেকে হাওড়া যাওয়ার জন্য যে ক্যাবটি বুক করেছিলাম দুঘন্টা আগে সেখানে পিকআপ স্থানটি ভুল উল্লেখ করা হয়েছে এবং ড্রাইভারও অনেক দেরি করে এসেছে তাই আমি আজ আর সেই স্থানে যাবো না সিদ্ধান্ত নিয়েছি তাই ক্যাবটিকে আমি ক্যান্সেল করতে চাই